বিবাহের মত যে বড় অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর জন্য অনেকটা পরিমাণে জল প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে অনেক কিছুই করা যেতে পারে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জল সরবরাহ ও যারা করেন জল সরবরাহ পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদের সাথে যোগাযোগ করতে হবে যারা অনেকটা পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে জল দিতে সক্ষম তাদের সাথে যোগাযোগ করতে হবে অনুষ্ঠানে যত সংখ্যক লোক রয়েছে তাদের প্রত্যেক অতিথির মাথাপিছু এক থেকে দু লিটার জল যদি ঘন্টায় ধরা হয় সেই মতন হিসাব করে তাদের সাথে জলের ব্যাপারে কথা বলতে হবে কথা বলে জল রাখার যে ব্যবস্থাও করতে হবে বড় পাত্র বা বড় কোনও ট্যাঙ্কের ব্যবস্থা করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ জল ধরে রাখা যেতে পারে এছাড়াও অতিরিক্ত জলও ধরে রাখা উচিত কারণ অনেক সময় জরুরিকালীন ভিত্তিতে জলের দরকার পড়তেই পারে তার জন্য বেশি পরিমাণে জল রাখা উচিত আর জল বিতরণ করার জন্য প ঠিকঠাক জলের স্টেশন রাখতে হবে যেখান থেকে অতিথিরা ঠিকঠাক মত জল পেতে পারেন